দীর্ঘ বাইকিং ভ্রমণে যাওয়ার জন্য সুস্থ থাকতে গেলে আমাদেরকে নিজেদের সেফটিগুলি অবশ্যই লক্ষ রাখতে হয় এবং তার সাথে সাথে আমাদেরকে দেখতে হয় যাতে আমরা ক্লান্ত হয়ে না পড়ি দীর্ঘ বাইকিং করার কারণে দীর্ঘ বাইকিং ভ্রমণের ক্ষেত্রে আমরা আমাদেরকে লক্ষ রাখতে হবে যখনই আমাদের শরীর ক্লান্ত হ অনুভব করবে তখন একটু রেস্ট নিয়ে নেওয়ার জন্য আমি রাস্তায় বিভিন্ন ধরনের খাবারই খেয়ে থাকি রাস্তায় বের হলে সাধারণত মাঝে মাঝে ক্লান্ত শরীরকে সুস্থতা অনুভব করানোর জন্য কোনো হালকা টিফিন করে নিতে হয় বিশেষত চা বিস্কুট এ সমস্ত খাবারগুলি আমাদের শরীরকে অত্যন্তই সুস্থতা অনুভব করিয়ে তুলে এবং এইগুলি খেলে আমাদের মনের মধ্যে একটি আবেগ কাজ করে যার ফলে আমরা বাইকিং করতে খুবই পছন্দ করে থাকি এবং বাইক চালানোর সময় পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা ইত্যাদি অনুভব তো অবশ্যই করতে হয়েছে বাইক দীর্ঘক্ষণ চালানোর ফলে একইভাবে বসে থাকার কারণে পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা হয় এই ব্যথাগুলিকে এড়ানোর জন্য আমাদেরকে সাধারণত দীর্ঘ বাইকিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক নিতে হয় এবং রেস্ট নিতে হয় কিছু কিছু সময় অন্তর এভাবেই এই ব্যথাগুলি থেকে আমরা এড়িয়ে চলতে পারি